দশদিন আগে আমি আসানসোলে গিয়ে প্রভাস কাকুর কাছে একটা ব্যাগ কিনি সেই ব্যাগটা কিনে এনে বাড়িতে এসে দেখি কাপড়টা সে যে হিসেবে দাম নিয়েছে সে হিসেবে কাপড়টা ভালো নয় তারপর ব্যাগের যেই আমি যেইখানে ল্যাপটপ রাখবো সেখানেও বেশ দু দিন ল্যাপটপ রাখলাম তারপরে সেখানে ল্যাপটপ রাখতে পারছি না কারণ সেই জায়গাটা ছিঁড়ে গেছে তারপর ব্যাগের চেনটাও সেইরকম সেই হিসেবে ঠিক নয় ব্যাগের চেনটা দু চার দিন ইউজ করলাম তারপর কেটে গেল তারপর যেখানে আমি বোতল রাখি সেখানেও বেশ বোতল রাখলাম কয়েকদিন তারপর ওইখানটাও ছিঁড়ে গেল এইভাবে ব্যাগটা যেই হিসেবে আমার কাছ থেকে টাকা নিয়েছে সেই হিসেবে ব্যাগটা দেয়নি সেই কারণে আমি আর সেটিকে ইউজ করতে পারছি না এবার ছিঁড়ে পুরো একবারে ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে ব্যাগটার এভাবে এরকম ব্যাগ আমি আর নিতে চাই না